আমি আমার জীবনে সব থেকে ভালো কাজ একটা করেছিলাম বলে আমার মনে হয় আমি একবার আমাদের এখানে জলপাইগুড়ির যে রেল স্টেশন আছে সেখানে দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মে তো যারা রাস্তায় ভিক্ষে করে সেরকমই একজন বয়স্ক বৃদ্ধ লোক ছিলেন যার মনে হয় স্ট্রোক হয়েছিল মনে হয় না যে না স্টোক হয়েছিল তো তাকে দেখি তিনি রাস্তায় পড়েছিলেন গরমের দিন ছিল তাকে দেখে সবাই চলে যাচ্ছিল পাশ কাটিয়ে কিন্তু সেই লোকটিকে দেখার পর আমার কোথাও যেন মনে হয়েছিল লোকটি অসুস্থ এবং তারপর আমি তাকে আমার কয়েকজন বন্ধুকে নিয়ে বা ওখানে কয়েকজন লোক ডেকে তাকে জলপাইগুড়ির যে জেলা হাসপাতাল সেখানে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে নিয়ে যাওয়ার পর তার স্ট্রোকের জন্য হাসপাতালে নিয়ে গেলেও সম্পূর্ণ চিকিৎসা হয়তো বিনামূল্যে হয় তারপরেও কিছুটা থাকে যে কয়েকটা ওষুধ হয়তো ওখানে পাওয়া যায় না তাকে কিনে দিতে হয় বা কিছু ইঞ্জেকশনও কিনে দিতে হয় তাছাড়াও একটা থাকে কী তাকে সঠিক সময়ে খাওয়ানো দাওয়ানোর জন্য একজন লোকের দরকার হয় তো আমি ওইখানেই ওই ওনাকে নিয়ে গিয়ে ভর্তি করে সমস্ত ব্যবস্থা করেছিলাম এবং করার পর লোকটাকে তিন দিন সেবা করেছিলাম তিন দিন সেবা করে তাকে সারিয়ে তুলেছিলাম হ্যাঁ ডাক্তাররা অবশ্যই তাকে এসে বারবার দেখে যাচ্ছিলেন তাকে ওষুধ দিচ্ছিলেন তার একদম খুব ভালোভাবে যত্ন নিচ্ছিলেন তারপরেও হয় যে ওই লোকটাকে যে খাওয়ানো দাওয়ানো ব্যবস্থা উনি যে বাথরুম করবেন তেনাকে ধরে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা সম্পূর্ণ যেটা করার তো আমার পক্ষে যতটা সম্ভব হয়েছিল আমি ততটা করার চেষ্টা করেছিলাম বা করেওছিলাম তারপর উনি ওনাকে ওই তিন দিন সেবার পর উনি অনেকটা সুস্থ হয়েছিলেন এবং তারপর আমি ওনার সুস্থ করে তারপর উনি আমাকে বলেছিলেন যে ওনার তো ওদের তো সেভাবে বাড়ি হয় না বাট ওরা বস্তিতে থাকে তো আমি ওর বাড়িতে ওকে ভালোভাবে পৌঁছে দিয়েছিলাম এবং সাথে কিছু টাকাও দিয়েছিলাম হাতে আমার সামর্থ্য মতো এবং কিছু ফল টল কিনে দিয়েছিলাম কারণ ওদের পক্ষে সম্ভব হয় না কি ওরা ফল বা অন্য কোনো ভালো কোনো খাবার কিনে খায় কিন্তু যেহেতু ওনার খুব শরীর অসুস্থ ছিল তো ওনাকে ভালো খাবার খেতে হতো তো আমার যতটা সম্ভব মানে আমি যতটা পেরেছি যতটা সামর্থ্য মতো ওনাকে সাহায্য করেছি এবং সাহায্য করে ওনাকে ওনার বাড়ির লোকের কাছে পৌঁছে দিয়ে এসেছিলাম হ্যাঁ আমার মনে হয় যে এই কাজটাই এই যে লোকটাকে সাহায্য করা বাকিরা পাশ কাটিয়ে চলে এসেছিল বাট এই যে লোকটা একটা মানুষের প্রাণ বাঁচালাম আমার মনে হয় এটা আমার কাছে খুবই গর্বের কারণ ওনাকে যখন সারিয়ে ওনার বাড়ির লোকের কাছে পৌঁছে দিয়েছিলাম তারপর ওনার বাড়ির লোকেরা খুবই খুশি আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছিলেন এবং যেই বয়স্ক লোককে আমি সারিয়ে তুলেছিলাম সেই বয়স্ক লোকও খুবই আমার জন্য বা আমাকে দু হাত ভরে আশীর্বাদ করেছিল মাথায় হাত আশীর্বাদের হাত দিয়ে আশীর্বাদ করেছিল যে তুমি খুব বড় হও তুমি খুব উন্নতি কর এই রকমভাবে তো এটা আমার মনে হয় যে এটাই আমার কাছে খুবই গর্বের কাজ যা আমি এখনো পর্যন্ত করেছি পরে হয়তো অনেক কাজ করেছি কিন্তু তার মধ্যে এটাই সব থেকে গর্বের কাজ আমার কাছে